আশেপাশের জায়গা বা শহরে ভ্রমণ করার সময় তো পরিবহন সম্পর্কিত তো অনেক চ্যালেঞ্জের সম্মুখীনই হতে হয় কাই যেমন অন কলকাতা শহরে অনেক জ্যাম জ্যাম থাকে কোনো জায়গায় যাওয়ার আগে হাতে সময় নিয়েই বেরোতে হয় আই আর যদি কদি আর যদি ট্রেন বা মেট্রোতে যাতায়াত করার মতো জায়গায় যেতে হয় তাহলে হয়তো একটু কম সমায় লাগে তারপরেও এই যে যেমন আমার বাড়ির সামনে থেকে তো যখন যাওয়া যাতায়াত করতে হবে তখন অটোতে করে যেতে হয় কারণ অটোর সংখ্যা খুবই কম হাতে প্রায় এক ঘন্টা সময় নিয়ে গিয়ে দাঁড়িয়ে থেকে তারপরে অটো পেতে হয় আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই জল জমে একাকার সেই কারণে যাতায়াতে একটু সমস্যা হয় আয় আর এছাড়াও যদি বাস বা ট্যাক্সিতে করে যাতায়াত করতে চাই তাহলে তাহলেও একটু সময় লাগে কারণ রাস্তায় জ্যামের কারণেবো দাঁড়িয়ে সিগনালে পড়ে গাড়ি সেই সব কারণে যেতে হয় আর অনেকটা সমায় হাতে নিয়েই কোথাও যাওয়ার হলে অনেকটা সময় হাতে নিয়ে তবেই বেরোতে হয়